হ্যাঁ আমার জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা থেকে আমি অনেক ধরনের শিক্ষা নিয়েছি তার মধ্যে উদাহরণ দিতে হলে একটি আমাকে প্রথমেই বলতে হয় আমি আর আমার বন্ধু যখন আমি দার্জিলিংয়ে যাচ্ছিলাম দুজনে একসাথে কিন্তু আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আমার বন্ধুর কোনো অসুবিধা হয়নি কিন্তু আমার পায়ে সামান্য আঘাত লেগে গিয়েছিল কিন্তু আমাকে সেখানে বন্ধু কোনো সাহায্য সাহায্য করেনি সে নিজে ফিরে গিয়েছিল এবং বাড়িতে ফিরে এসেছিল আমি সেখানেই হাসপাতালে ভর্তি হয়েছিলাম এবং আমাকে একদিনও দেখতে আসেনি এমনকী ফোন করেও জানতে চায়নি আমি কেমন আছি কিন্তু এর থেকে আমি একটা জীবনে জিনিস শিখেছি যে যতই ভালো রকমের বন্ধু হোক তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় নিজেকে নিজেকে সামলাতে হবে এবং বন্ধু বন্ধুর মতো থাকবে নিজেকে ভালোভাবে রাখতে হবে এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে আরও ধোঁকা পেয়েছি যেমন আমাকে একজন টাকা এক বন্ধু আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল কুড়ি হাজার টাকা কিন্তু সে আমাকে কোনোরকম টাকা ফেরত দেয়নি আমি বারবার তার কাছে টাকা চাইতে গেলেও সে আমাকে একটা টাকাও দিতে চায়নি এর থেকে আমি শিখতে পেরেছি যে বন্ধু হোক শত্রু হোক কাউকে টাকা ধার দিতে নেই